খেলাধূলা মানুষের জীবনযাত্রার বিকাশে সাহায্য করে এবং তাদেরকে সমষ্টিগত বা একত্রিত হতে সাহায্য করে কিন্তু এই খেলাধূলা মানুষের একটা দেশের সম্পূর্ণ জীবনের জীবনযাত্রার মানের উপর ভীষণভাবে প্রভাব ফেলতে পারে যখন তা আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারে কারণ অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দেশের বিভিন্ন খেলোয়াড়রা যখন আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতির সাথে তাদের খেলাধূলাকে নিয়ে যায় তখন সেই দেশের নাম অন্যান্য উন্নত দেশগুলি বা বিভিন্ন উন্নয়নশীল দেশগুলির মধ্যে থাকে বা তাদের মধ্যে তাদের নজরে আসে ফলে সেই দেশ সম্পর্কে জানার জন্য বিভিন্ন উন্নত দেশগুলি উৎসুক হয়ে ওঠে যেমন ক্ষুদ্র দেশ অনুন্নত কেনিয়া তাদের অলিম্পি অলিম্পিকে সোনা জয় এছাড়া ঋণগ্রস্থ দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কার এশিয়া কাপ জয় একটা উদাহরণ হতে পারে এছাড়াও অলিম্পিকে বিভিন্ন ছোট্ট ছোট্ট দেশের বিভিন্ন পদক জয় বা বিভিন্ন দেশের কোনও প্রতিযোগিতা তার আয়োজন বিশ্বকাপ অলিম্পিক ইত্যাদির আয়োজন করা এবং সেই সেই ফলে সেই বিভিন্ন দেশ থেকে সেই দেশের মা মানুষের সাথে অন্যান্য দেশের মানুষের পরিচিত এবং তাদের জীবনযাত্রা রুচিবোধ লাইফস্টাইল সমস্ত কিছুই তাদের জীবনের সাথে মিশে যায় এবং তাদের থেকে বিভিন্ন জীবনযাত্রার মান উন্নয়ন ঘটতে পারে বা সাহায্য করে